আমাদের এখানে অনেক জিনিসের সম্মুখীন হতে হয় যেমন জলের প্রবলেম আছে জল এখানে আমাদের টাইম টু টাইম আসে না বা জল এক একদিন আসেই না তখন অনেক প্রবলেম হয় আর এমনি রাস্তাঘাটের তো অনেক প্রবলেম আছে রাস্তাঘাট আমাদের অনেক ভাঙাচোরা তারপরে গাড্ডহা আছে জল জমে আছে ওর কারণে আমাদের অনেক ধরণের অ্যাক্সিডেন্ট হয় বা অনেক ডিসব্যালেন্স হয়ে যেতে পারে আর আমরা এখানকার নেতাদের কাছ থেকে কিছুই আশা করি না